হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি কোন মাংসের অর্ডার দিতে চান স্যার হ্যাঁ স্যার আপনার কোনো উপলক্ষ্যে স্যার হ্যাঁ স্যার আপনি আমাদের কাছে ব্রয়লার আছে পোলট্রি আছে কক আছে আপনি কোনটা অর্ডার দিতে চান হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ছাগলও পাওয়া যাবে আগে আপনি ব্রয়লার নিয়ে বলুন স্যার ব্রয়লার ব্রয়লার নিতে চান ব্রয়লার স্যার দুশো টাকা হ্যাঁ স্যার কাটা না গোটা কাটা না গোটা গোটা স্যার একশো কুড়ি টাকা কেজি আর কাটা দুশো টাকা হ্যাঁ স্যার আপনার কি তাহলে ব্রয়লারের অর্ডার নেব হ্যাঁ স্যার ব্রয়লার কত কেজি ষাট কেজি আচ্ছা স্যার আপনি ছাগল স্যার খাসির মাংসের কথা বলছিলেন হ্যাঁ স্যার খাসি আপনার ঘরে গিয়ে কেটে দিয়ে আসবে না আপনি এখান থেকে নিয়ে যেতে চান তাহলে স্যার ছশো কুড়ি টাকা পড়বে

তাহলে স্যার ছশো টাকা পড়বে হ্যাঁ স্যার আপনি হ্যাঁ স্যার আপনি তাহলে বাড়িতে এসে নিয়ে যাবেন না আপনার বাড়িতে গিয়ে কেটে দিয়ে যাব স্যার তাহলে ছশো কুড়ি টাকা করে পড়বে আপনি কত কেজি অর্ডার দিতে চান স্যার

আচ্ছা স্যার আপনার অর্ডার লিখে দিচ্ছি আপনার হ্যাঁ স্যার আচ্ছা স্যার কোন দিনে আপনার জন্মদিন বিয়েবাড়ির উপলক্ষ্যটা আছে আচ্ছা স্যার সাত দিন পর ঠিক আছে স্যার আপনার কি সকালে না রাত্রে স্যার আচ্ছা স্যার তাহলে আমরা স্যার বিকেলের দিকে ঠিক আছে স্যার দুপুরের দিক থেকে আমরা কাজে লেগে পড়ব আপনি আসবেন না আপনার কেউ আসবে ঠিক আছে স্যার হ্যাঁ স্যার যেহেতু আপনি হ্যাঁ স্যার আপনার নাম হ্যাঁ স্যার ঠিক আছে আপনার খাসি মাংস পঞ্চাশ এবং ব্রয়লার ষাট কেজি তাই তো ঠিক আছে স্যার আপনার বিল করে আমি কালকে দিয়ে দেবো এবং আপনি কত কী ছাড় পাচ্ছেন সেটাও কালকে জানিয়ে দিতে পারব হ্যাঁ স্যার ধন্যবাদ স্যার